আমাদের গ্রামের স্কুল শহরের তুলনায় আমাদের গ্রামের স্কুল শহরের তুলনায় অনেক নিচে থাকে যেমন কি আমাদের গ্রামের ইউনিফর্ম থেকে শুরু করে ডিজিটাল এমনকি আমাদের গ্রামে কিন্তু ডিজিটাল বা কোনো ডিজিটাল কোনো কিছুর ব্যবস্থা থাকে না আমাদের গ্রামের স্কুল খুব সাধারণ এবং সাধারণভাবেই চলে এবং সাধারণ থাকে যেমন শহরের স্কুলগুলো দেখি বড় বড় ফ্ল্যাট বা যখন বড় বড় শহরে যাই ফ্ল্যাট দেখি বড় বড় স্কুলের খুব সুন্দর সুন্দর পোশাকাদি ওদের খুব ভালো পড়াশোনা হয় এমন কি আমাদের স্কুলে অত বেশি হয় না বাট হয় খুব সুন্দরই হয় অতটা না কিন্তু আমাদের তুলনায় ওদের অনেক বেশি হয় এবার ধর আমাদের তো তবে আমাদের একটা দিক থেকে আমাদের ভালো সেটা হচ্ছে আমাদের খেলার মাঠ শহরের থেকে কিন্তু অনেক ভালো হয় বা আমাদের গ্রামীণ স্কুল থেকে কিন্তু খেলোয়াড় অনেক বেশি পাওয়া যায়